পশ্চিমবঙ্গে বিভিন্ন রকম সঙ্গীত এবং নৃত্য অনুষ্ঠান রয়েছে তার মধ্যে প্রথমে আমি যার নাম নেবো সেটি হলো শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্য উৎসব এই শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্য উৎসবের মধ্যে রয়েচে বিষ্ণুপুরী সঙ্গীত উৎসব এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত শাস্ত্রীয় সংগীত উৎসব প্রতিবছর জানুয়ারি মাসে বিষ্ণুপুরের এই উৎসব অনুষ্ঠিত হয় এই উৎসবে বাংলা হিন্দি এবং উর্দু ভাষার শাস্ত্রীয় সঙ্গীতের পরিবেশনা করা হয় উৎসবে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন ভারতের খ্যাতনামা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীরা এরই মধ্যে রয়েছে শান্তিনিকেতন সঙ্গীত উৎসব এটি পশ্চিমবঙ্গের আর একটি বিখ্যাত শাস্ত্রীয় সংগীত উৎসব প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতনে এই উৎসবটি অনুষ্ঠিত হয় এই উৎসবে ভারতের এবং বিদেশি শাস্ত্রীয় সংগীতের পরিষেবা করা হয় উৎসবে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন ভারতের খ্যাতনামা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীরা এবং বিশ্বের বিভিন্ন দেশের শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীরা দ্বিতীয় আমি যেটা নাম নেবো সেটি হলো লোকসঙ্গীত এবং নৃত্য উৎসব এর মধ্যে রয়েছে টুসু পূজা এটি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত লোক উৎসব প্রতি বছর অগ্রহায়ণ মাসের শেষে এই উৎসব অনুষ্ঠিত হয় এই উৎসবে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের লোকসংগীত এবং নৃত্য পরিবেশো পরিবেশনা করা হয় উৎসবে অংশগ্রহণকারী পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পোশাক পরে থাকেন দ্বিতীয় হলো ডুলু পূজা এই পশ্চিমবঙ্গের আর একটি বিখ্যাত লোক উৎসব প্রতিবছর বৈশাখ মাসের শেষে এই উৎসবটি অনুষ্ঠিত হয় এই উৎসবে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের লোক সঙ্গীত এবং নৃত্য পরিবেশিত হয় উৎসবের অংশগ্রহণকারী পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পোশাক পরে থাকেন এখানেই রয়েছে সমসাময়িক সঙ্গীত এবং নৃত্য উৎসব এর মধ্যে রয়েছে কলকাতায় আন্তর্জাতিক সংগীত উৎসব এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক সঙ্গীত উৎসব প্রতিবছর নভেম্বর মাসে কলকাতায় এই উৎসবটি অনুষ্ঠিত হয় এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের সমসাময়িক সঙ্গীত শিল্পীরা পরিবেশনা করা হয় এই উৎসবগুলি পশ্চিমবঙ্গের সমৃদ্ধ সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরে এগুলি প্রতিবছর লক্ষ লক্ষ দর্শককে আকর্ষণ করে